আমরা কলকাতার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত কারণ আমাদের ওখানে হসপিটাল আছে বড়ো বড়ো আর হসপিটাল যেমন অ্যাপলো ই এস আই এই সব সব কলকাতায় অবস্থিত এবং বড়ো বড়ো কলকারখানা ওখানে আছে আমাদের এখানে দে দেশ থেকে গ্রাম অঞ্চল থেকে ওখানে মানুষ চাকরি জন্য এবং জীবিকা নির্বাহের জন্য যেতো কিন্তু এখানেও আমাদের যখন কলকারখানা অনেক কিছু তৈরি হয়ে গেছে এবং বাজার হাট উন্নত হয়ে গেছে এবং আমরা এখন অনলাইনের মাধ্যমে সব কিছু পেয়ে যাচ্ছি বাড়িতে এবং আমাদের এখানে বড়ো বড়ো রেস্টুরেন্টও হয়ে গেছে এবং স্বাস্থ্যকেন্দ্র উন্নত হয়েছে এ নার্সিংহোম হসপিটাল ভালো হয়েছে সেই কারণে আমাদের আগের মতো আর কলকাতায় সব সময়ের জন্য যেতেও হয় না